যে পর্বত আরোহণে নতুন তার জন্য আমার কিছু পরামর্শ হলো তার শরীরকে আগের থেকে যত্ন নেওয়া অর্থাৎ ভালোভাবে খাবার খাওয়া নিজের শরীরকে সবল এবং স্বাবলম্বী করে তোলে এবং ফ্লেক্সিবিলিটির দিকে ধিয়ান রাখা কারণ পর্বতে ওঠা হল একটি ভীষণ কড়া কাজ এছাড়াও পর্বতের ওপরে যেহেতু অক্সিজেনের পরিমাণ কম তাই নিজের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন মাস্ক ক্যারি করা এছাড়া প্রয়োজন মতোন খাবার দড়ি জল পানীয় সমস্ত কিছু নিজের সাথে ক্যারি করা উচিত অনেক মানুষ আছেন যারা হার্টের দিক থেকে কিছুটা দুর্বল তারা উচ্চতাকে ভয় পায় সে সকল মানুষের জন্য পাহাড় আরোহণ অত্যন্ত পরিমাণ ভীতিকর তাই সে সকল মানুষদের উচিত পাহাড় আরোহণের থেকে দূরে থাকা